হুম এটা কি শ্রীনিকেতন বস্ত্রালয় হ্যাঁ বলছি এখানে নতুন পুজোয় কাপড় জামা ভালো উঠেছে মেয়েদের চুড়িদার আছে কুর্তি আর আমাদের শাড়ি টাড়ি কি আছে যে কোন ধরন যেমন নতুন শাড়ি কী কী একটু বলুন তো দেখি তাহলে যাবো নতুন শাড়ি নতুন শাড়ি কয়েকটা নাম বলুন মানে জামদানি তো পুরাতন মডেল এছাড়া আর নতুন কী এসেছে নাম কী এগুলো জেনে তবে তো যাবো না এই জন্যে বলছি ও যে আমি ওই পুরাতন মডেল ঢাকাই জামদানি অ্যাস আছে আচ্ছা আচ্ছা সেই হিসাবেই বলছিলাম তাহলে পূজার কেনাকাটা করতে যাবো তো ওই জন্যই বলছিলাম আর কি দোকানটায় যাবো আমি কেনাকাটা করতে হ্যাঁ হোক না আমার পছন্দ হলে একটু দাম হয় হোক কিন্তু আমার যদি পছন্দ নয় দাম আমার বেশি বললে হবে দাম একটু নে কোনও ব্যাপার না শুধু হুম হুম একশোবার হ্যাঁ ওগুলো ঠিক আছে শাড়ি মনের মতন হলে এক হাজার দেড় হাজার দু হাজার ওসব কোনও ব্যাপার না কিন্তু মনের মতন শাড়ি

আচ্ছা ঠিক আছে

হ্যাঁ আমি ওর মধ্যেই যাবো আমি ওই জন্য তো আপনাকে আগে থাকতে ফোনটা করলাম আর আপনি হুম বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি যাবো হ্যাঁ রাখুন